পুরাতন মিডিয়া যখন ছিলো তখন সেটা একটা ছোট্টো রুমের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্কিন লাগিয়ে নিউজ বলা হতো বা মিডিয়ায় ও নিউজ বলত পুরাতন মিডিয়া তখন সেরকম কোনো যন্ত্রপাতি ছিলো না কোনো আপডেটেড ভার্সান ক্যামেরাও ছিলো না আগে রোল রোল সিস্টেম যে ক্যামেরাটি থাকতো সেইকে ক্যামেরার মাধ্যমে পুরাতন মিডিয়ার খবর দেওয়া হতো এবং মিডিয়াতে তখন বেশি লোকজনও কাজ করতো না মিডিয়ায় যে খবর দেওয়া হতো সেই খবরকে একইভাব দেখানো হতো পরপর সেইটার মধ্যে কোনো অভিনয়ের ব্যাপার ছিলো না কিন্তু নতুন মিডিয়া আসার পর মিডিয়ার অনেক পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে বললে বলা যেতে পারে বিভিন্ন রকম পরিবর্তন যেমন নতুন মিডিয়া আসার পর গ্রিন স্ক্রিন তো দূরের কথা একটা মিডিয়ার যে স্টুডিও সেইটাই অনেক টাকা দিয়ে খরচা করে একটা ভালো মিডিয়ার যে খবর বলার যে স্টুডিও সেই স্টুডিওটি বানানো হয় এবং সেখানে যাবতীয় লোকেরা লোকজনেরা কাজ করে এবং সেখানে কাজ করার সাথে সাথে তারা বিভিন্ন রকম নিউজ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন অভিনয় তারা তারা দেয় একসঙ্গে তারা পঞ্চাশটা নিউজ একসঙ্গে একশোটা নিউজ বলে দেয় এবং সেইটা হেডলাইন দিয়ে দেয় বিভিন্ন মাধ্যমে এই রকম নতুন মিডিয়া কাজ করে এবং নতুন মিডিয়া পুরাতন মিডিয়ার তুলনায় অনেকটা আপডেটেড এবং নতুন মিডিয়ায় একটা সমস্যা বলতে বলা যেতে পারে এই মিডিয়াতে খবরের থেকে বেশি মশলা খবর বা অ্যাড এই সমস্ত জিনিসগুলিই বেশি দেখানো হয় কিন্তু পুরাতন মিডিয়ায় আগে এরকম ছিলো না পুরাতন মিডিয়াতে খবরই দেখানো হতো কিন্তু নতুন মিডিয়ায় নানান রকম মেন যে নিউজ ছেড়েও অন্যান্য নিউজ বা মশলাদার নিউজ দেখানো হয়